আমি অসুস্থ হলে ঘরোয়া পদ্ধতি পছন্দ করি কারণ হাসপাতালে যে সব গন্ধ নাকে আসে আমার মনে হয় যে আমি আরও অসুস্থ হয়ে পড়ছি এবং ঘরের পরিবেশে থাকলে আমার মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব হাসপাতালে আরও অসুস্থ মানুষ দেখলে আমার মনে হয় যে আমি আরও অসুস্থ হয়ে পড়ছি যেমন সর্দি কাশি হলে বাসক পাতা খাই তুলসি পাতা মধু দিয়ে খাই এবং তেজপাতায় আদা তুলসি পাতা দিয়ে জল ফুটিয়ে সে জলটা খেলে খুব আরাম লাগে জ্বর এলে মাথার মধ্যে ঠান্ডা জল ঢালি এই থেকে জ্বরটা একটু কমে যায়